হ্যাঁ আমার প্রিয় খেলার কথাগুলো বলতে গেলে আমাকে সবার প্রথমে আমাকে বলতে হবে যে আমি কোন কোন খেলাগুলিকে পছন্দ করি আমার পছন্দের খেলার মধ্যে রয়েছে ক্রিকেট ফুটবল ভলিবল এবং অন্যান্য খেলাগুলি আমার সবচেয়ে পছন্দের খেলা হল ফুটবল খেলা কারণ এই খেলাতে মাত্র একটি বল থাকে ও বাইশ জন খেলোয়ারের মধ্যে খেলাটি হয় এই খেলাটি একটি বল পাওয়ার খেলা নয় এই বলটিকে নিয়ে গিয়ে অপরদিকে গোল দেওয়ার মাধ্যমে খেলাটি সম্পন্ন হয় এই খেলাটি খেলার জন্য যথেষ্ট শারীরিক পরিশ্রম করতে হয় যেটাকে আমি খুবই ভালোবাসি এছাড়াও আমি অন্যান্য খেলাতেও যথেষ্ট নিজের শরীরকে ব্যায়ামের জন্য চেষ্টা করে থাকি বিভিন্ন দৌড় ঝাঁপ এবং অন্যান্য খেলাতেও আমি সাধারণত শারীরিক ব্যায়ামের জন্যই খেলে থাকি এছাড়াও আমি বাড়িতে খেলার জন্য বিভিন্ন বাড়ির গ্রেম গেম ব্যাডমিন্টন এবং অন্যান্য গেমগুলোও খেলে থাকি